না আমি মনে করি না মোবাইল গেমিংয়ের উত্থান সমগ্র শিল্পকে প্রভাবিত করেছে কেবলমাত্র মোবাইল গেমিংয়ের উদ্ভাবক এবং সেই কোম্পানি লাভবান হয়েছে মোবাইল গেমিংয়ের ফলে যুবসমাজের খুবই ক্ষতি হয়েছে যুবসমাজ ধ্বংসের দিকে গেছে মোবাইল গেমিং মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর এবং চোখের পক্ষেও ক্ষতিকর এই গেম যত কম খেলা হয় ততই ভালো যত দুর সম্ভব আউটডোর গেমিংয়েই যুবসমাজের মন দেওয়া উচিত বলে আমার মনে হয় মোবাইল গেমিং খুব যত খুব কম সময় ব্যবহার করা হয় ততই ভালো